সবই লোকের একটা মাটির টান থাকে আমারও একটা মাটির টান আছে আমি যেদিকে জন্মেছি ওই জায়গাটাতে ফেরার সবাইয়েরই অনেক ইচ্ছা হয় সবাইর নিজের অনেক স্মৃতি আছে এদিকে লোকে থেকেছে লোকে সময় কাটিয়েছে লোকের সঙ্গে চেনা পরিচিত হয়েছে নিজের বাবা মায়ের সাথে সময় কাটিয়েছে আমারও অমনি টান আছে আমার বাবা ছোটো বেলায় আমাকে সাইকেল চালানো শেখা থেকে নিয়ে স্কুলে ভর্তি করা থেকে নিয়ে আমাকে স্কুল থেকে আনা অনেক কিছু করিয়েছে সেটা আমার আজও মনে আজকেও আমি সেই মনেরটাকে আবার ফেরাতে চাই সেটা মনে করলে আমার খুব মানসিকতাভাবেও ভাল লাগে আর তারই সঙ্গে আমার ওই জিনিসটা আবার ফিরিয়ে মনে পড়ে